আমার কাছে যদি পৃথিবীর কোথাও ঘুরতে যাওয়ার কথা হয় তাহলে আমি প্রথমেই বলবো যে আমি সুইজারল্যান্ডে যেতে চাই এই কারণেই যেতে চাই এখানকার যে মনোরম পরিবেশ যে মনোরম দৃশ্য সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে এবং মনমুগ্ধ করে আমি সুইজারল্যান্ডে যে ভিডিও বা যে সমস্ত ফটো আমি ইউটিউবে বা টিভিতে বিভিন্ন সিনেমাতে আমি দেখেছি তো আমার এতটাই ভালো লাগে এতটাই আমার এত সুন্দর লাগে যে আমি কখনও আমার যদি যাওয়ার সুযোগ থাকে আমি অবশ্যই সেখানে ঘুরতে যাবো যদি আমার কখনও সেইরকম সুযোগ হয় বা টাকা পয়সা বেশি থাকে তাহলে আমি এখানে একবার ঘুরে আসবো এবং এই কারণে ভালো লাগে এত সুন্দর পাহাড় বা এত সুন্দর সুন্দর বাড়ি নদী এবং এত সুন্দর মনোরম পরিবেশ সবুজে সবুজে ভরা বাড়ি ঘর এত সুন্দর প্রকৃতির এত সুন্দর রূপ আমাকে ভীষণভাবে মুগ্ধ করে আমি ফেসবুকে বা ইউটিউবে প্রায় সময় আমি এটা দেখি সুইজারল্যান্ড সম্পর্কে দেখি বা সেখানকার যে সমস্ত পরিবেশ বা অন্য অন্য আরও অনেক কিছু যেগুলো আমাকে ভীষণই মনমুগ্ধ করে সেজন্য আমি এখানে ঘুরতে যেতে অবশ্যই ইচ্ছে প্রকাশ করি